পশ্চিমবঙ্গে বিনোদন শিল্পে কাজ করার জন্য বা চ্যালেঞ্জগুলির জন্য তারা চট করে কেউ সুযোগ বা চ্যালেঞ্জ পায় না তাদেরকে নানান রকমভাবে সেটা শিখতে হয় যে কোনও ব্যাপারে বিজ্ঞাপন হোক বা টিভি সিরিয়াল হোক বা সিনেমার জন্য হোক তাদেরকে সেগুলো শিখতে হয় বা সেটা নিয়ে পড়াশুনা করতে হয় যেমন সিনেমা করতে গেলে যে এডিট করা বা কে কোন রকমভাবে সা ডিসা সাজবে বা কী করবে সেটার ব্যাপারেও আ তাদেরকে প্রয়োজক বা ডায়রেক্টরের কাছ থেকে জে জানতে হয় বা বলতে হয় সে তাদেরকে যেরকমভাবে নির্দেশ দেয় সেরমভাবে করে বা তারপরে তাদেরকে নানান রকমভাবে সেটাকে শিখতেও হয় ডায়রেক্টর যেভাবে বলছে সে ভাবে তাদেরকে শিখতে হয় তবেই তারা সেই কাজের জন্য তারা সিলেকশন হয় তারপর তারা সেই কাজটা করতে পারে এবারে যে যত ভালো করে কাজ করে তার জন্য তার সুযোগটাও তারা বেশি বেশি করে পায় তারপরে এর মধ্যেও আছে আবার দর্শকদেরও ব্যাপার আছে দর্শকরাও তা সেই তাদের যে কাজটাকে ভালোভাবে নিচ্ছে কি না ভালোভাবে তাদের পছন্দ হচ্ছে কি না সেটারও একটা ব্যাপার থেকে থাকে তো এইভাবে তাদেরকে না রাত জেগে বা দিনের পর দিন অনেক দিন তাদেরকে সে কাজটা করতে হয় মানে সে যে কোনও কাজের পেছনেও তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়